হ্যাঁ দিদি সব ঠিক মতো হচ্ছে খাওয়া দাওয়া করছি ঠিক মতো এখন যেভাবে বলেছিলেন সেভাবে খাওয়া দাওয়া ঠিক মতো রেখেছি করছি হ্যাঁ দিদি আপনার মতোই ঠিকঠাক করেই খাচ্ছি চলছি ঠিক আছে ঠিক আছে দিদি ও দিদি আমার বাচ্চা কাঁদছে একটা ফোন এসেছে ফোনটা রাখছি হ্যাঁ দিদি বলছিলাম যে কাটা যন্ত্রণা করছেকি আপনার কাছে আর একবার যেতে পারি হ্যাঁ চলা ফেরা একটু এদিক ওদিক হয়ে গিয়েছে তো ছোটো বাচ্চা তো চা তার জন্য একটু যন্ত্রণা বেশ যন্ত্রণা করছে এই জন্য বলছিলাম যে দিদি আপনার কাছে যাবো আর একবার কিছু দিন পরে যাবো কেন ছোটো বাচ্চা আছে আমারও খুব অসুবিধা খুব হচ্ছে ওই জন্যে বলছিলাম যে কিছু দিন পরে যাবো ঠিক আছে দিদি তালে রাখছি বাচ্চা আছে তো কান্নাকাটি করছে একটা ফোন আসছে রাখছি তাহলে দিদি